হ্যাঁ আমাদের এখানে আমাদের এখানে বেড়াতে গেলে যেমন দার্জিলিং দীঘা বাস কিংবা ট্রেনে যাতায়াত করতে পারে তারপরে হচ্ছে গিয়ে ভালো যাওয়ার যোগাযোগও আছে এখানে যেতে পারবে